আমার কাছে যে ফোনটি রয়েছে সেটি নিয়ে আমার ভাই সারাদিন ফ্রি ফায়ার গেম খেলে এটির নিচ্ছে সারাদিনই পড়ে থাকে তার ফলে তার চোখ খারাপ হয়ে যাচ্ছে তার মনটা তার মনটা ওই দিকেই চলে যাচ্ছে